ভারতীয় মিডিয়া সম্পর্কে আমি মনে করি যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক তথ্য প্রদর্শন করে এবং তারা প্রাসঙ্গিক এবং সঠিক তথ্য দেখায় কিন্তু কখনও কখনও রাজনৈতিক চাপে পড়ে বা বিভিন্ন কারণের জন্য বা তাদের অজান্তেই কিছু ভুল হতে পারে আমি অনেক বিখ্যাত সংবাদপত্র এবং নিউজ চ্যানেল দেখি তার মধ্যে একটি হলো এ বি পি আনন্দ আমি প্রায় দেখি